হ্যাঁ বলুন হ্যাঁ আছে এগারোটা পাওয়া যাবে একটু অসুবিধা আছে কারণ এগারো নাম্বার সাইজ তো সবাইয়ের ঠিক ওটা এ হয় না ওই একটা দুটো লাগে আচ্ছা দেখবখন আপনি ক আসবেন কি ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ আছে অনেক রকমই আছে এসে দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিনই খোলা থাকে কম কোম্পানি অনুযায়ী সব দাম হ্যাঁ বলুন ওগুলো ওই সাড়ে চারশো পাঁচশো ধরুন ওই ওই রকম সব কাছাকাছি ওই হাজার আছে